আমি অনেক দৌড় প্রতিযাগিতায় যোগদান করেছি অনেক রানিং ক্লাবেও যোগদান করেছি দৌড় প্রতিযোগিতায় যোগদান করতে খুব ভালো লাগে এই ওই অভিজ্ঞতাটি কেমন ছিল জানাতে গেলে আমার খুব ভালো লেগেছিল প্রথমে আমি প্র্যাকটিস করেছি প্র্যাকটিসে আমার খুব অভিজ্ঞতা হয় প্রাইজ পাই ফার্স্ট সেকেন্ড হই হওয়ার পর আমি ফাইনাল রাউন্ডে যাই গিয়ে তারপরে ওই অভিজ্ঞতাটি আমার খুব ভালো লাগে তাই দৌড়ের প্রতিযোগিতা খুব পছন্দ করি ক্লাবে যোগদানও করেছি ওই ক্লাবে যেয়ে অভিজ্ঞতা শিখেছি অভিজ্ঞতার মাধ্যমে দৌড়ের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছি ওই অংশগ্রহণের মাধ্যমে বাইরে অনেক প্রতিযোগিতায় যোগদানও করেছি সব অনেক প্রাইজ পেয়েছি দেখতে সবার খুব প্রিয় দৌড় প্রতিযোগিতা শরীরের পক্ষেও খুব ভালো ব্যায়ামের উপকার হয় অনেক রানিং ক্লাব দৌড়ের পছন্দ করে অনেক জায়গায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি প্র্যাকটিস করি প্র্যাকটিসে ফার্স্ট সেকেন্ড হয়ে সেখানে অভিজ্ঞতা হয়ে অনেক কিছু জেনে তারপর ফাইনাল রাউন্ডে গিয়ে সেখানে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে অনেক প্রাইজ পেয়েছি দৌড়ে আমার খুব ভালো লাগে তার জন্য অনেক কিছু শেখার পর সেখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা জেনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুব ভালো লাগে আমার